হ্যাঁ আমি মনে করি রাসায়নিক কীটনাশক মাটিকে ধ্বংসের স্তূপে নিয়ে আসছে আমি এর পরিবর্তন হিসাবে কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক যে সার পাওয়া যায় সেই সার যদি ব্যবহার করা হয় তাহলে গাছও পুষ্টি পাবে এবং মাটি ক্ষয়ও রোধ হবে এতে মাটির কোনো রকম সমস্যা আসবে না রাসায়নিক কীটনাশকের ফলে মাটি খুব দুর্বল হয়ে পড়ছে এবং মাটির গুণগত মান কমে যাচ্ছে তাই আমরা ব্যবহার করার জন্য কীটনাশক না ব্যবহার করে যদি প্রাকৃতিক সার ব্যবহার করে থাকি সেটা মাটির পক্ষে আরও ভালো এবং এই সারে গাছেদেরও খুব ভালো হয় তারা যে ফসল দেয় সেই ফসল যদি মানুষজন খায় সেটাতেও মানুষেরও খুব শরীর ভালো থাকে তাই প্রাকৃতিক জিনিস ব্যবহার করেই সার ব্যবহার করেই চাষবাস করা উচিত কীটনাশক ব্যবহার না করে